ছোটবেলায় যখন আমরা ক্রিকেটগুলো খেলতাম তখন যেরকম আমাদের নর্মাল হালকা হালকা করে ছোট ছোট বল ফেলত সেভাবে বল খেলতাম এভাবে যত আমাদের দিন যায় তত আমাদের ক্রিকেট খেলার উন্নতি হয় কারণ বড় হলে আমাদের স্কিলগুলো ডেভেলপ হয় এবং আমাদের যে বন্ধুবান্ধব তারাও খুব সুন্দর ক্রিকেট খেলে আমাদের কয়েকটা বন্ধুর গ্রুপ আছি যারা আমরা স্টেট লেভেলের ক্রিকেট খেলি তো হ্যাঁ আমাদের খেলার বেশ ভালোই ডেভেলপ হয়েছে এবং আমাদের সবাইকেই এই প্রফেশনটা ভালো লাগে কারণ ক্রিকেটটা একটা ইমোশন যেটা সব বাড়ির সাথেই জয়েন্ট হয়ে আছে তো ক্রিকেট এইভাবে আমাদের ইম্প্রুভগুলো হয় কারণ আমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করি এবার প্র্যাকটিস করলে স্বাভাবিক ব্যাপার আপনার খেলার স্কিল বাড়বে তো সেইভাবে আমাদের খেলার স্কিল বেড়েছে এবং আমরা এখন খুব সুন্দর খেলি আমরা এত খেলতে খেলতে এখন আমরা স্টেট লেভেলে খেলা শুরু করেছি আশা করি এরও উপর আমরা যেতে পারব ক্রিকেট খেলতে খেলতে তো দেখা যাক আমরা কত দূর যেতে পারি